আমাদের বাড়িতে সেরকম কোনো ভেষজ উদ্ভিদ বা আয়ুর্বেদ কোনো উদ্ভিদ নেই যেমন তুলসী যেমন এসব উদ্ভিদ লাগানো হয় না কিন্তু আমাদের যে পাশের বাড়ি আছে সেখানে এরকম তুলসী গাছ লাগানো আছে তো আমাদের কোনো যখন প্রবলেম হয় তাদের বাড়ি যাই এবং সেগুলোকে নিয়ে আসি অবশ্যই সেগুলো খুব ভালো কাজের কাজ দেয় এছাড়া আমরা যখন ইস্কুলে পড়তাম সেই ইস্কুলেও আমাদেরকে এগুলো শেখানো হতো যে তুলসী গাছ কেমন ভাবে লাগাতে হয় কেমন ভাবে কাজ করে তো আমাদের যখন ইস্কুলে পড়তাম ইস্কুলে সেরকম গাছ ছিল কোনো জায়গায় কেটে গেলে ছিঁড়ে গেলে সেরকম আয়ুর্বেদ ব্যবহার করা হতো আর এসব আয়ুর্বেদগুলা অবশ্যই অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ভালো যখন সেটা প্রথমে শুরু হবে রোগটা কিন্তু এটা দীর্ঘদিনের জন্য কারণ হঠাৎ করে যদি কোনো জিনিসের প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকই বেশি কাজ করে কারণ এগুলা ব্যাকটেরিয়া মারতে যেহেতু সাহায্য করে আর ভেষজ উদ্ভিদের ক্ষেত্রে কোনোরকম সাইড এফেক্ট থাকে না কিন্তু অ্যান্টিবায়োটিকগুলায় অনেক সাইড এফেক্ট থাকে তো আমরা চেষ্টা করি যে ভেষজ উদ্ভিদটাকে বেশি ইউস করার কিন্তু সেগুলো হয়ে ওঠে না কারণ বেশিরভাগ ক্ষেত্রে এগুলো অনেক টাইম নিয়ে নেয় কাজ করতে তো চেষ্টা করবো বেশিরভাগ ক্ষেত্রেই ভেষজ উদ্ভিদ ইউস করার